রয় ফার্নিচার বলুন কে কে বলছেন হ্যাঁ বলুন কীভাবে সাহায্য করতে পারি হ্যাঁ বলুন কে মানে কে কীভাবে সাহায্য করতে পারি বলুন

হুম কী দরকার বলুন আচ্ছা গোদরেজের শুধু আলমারি তাই তো আচ্ছা আপনি কত ফুটের নেবেন বলুন পাঁচ ফুট আছে সাত ফুট আছে ন ফুট আছে ন ফুট আছে ন ফুট লাস্ট আছা এক পাল্লা বিশিষ্ট নেবেন না দু পাল্লা বিশিষ্ট একটা পাল্লা আছে মানে একটা কপাট আছে দরজা আর দুটো আছে কোনটা নেবেন আচ্ছা দামের দামের একটা পড়বে ন ফুটের এক পাল্লাটা পড়বে আঠেরো হাজার আর এটা পড়বে একুশ হাজার

সাত ফুটেরটা দাম হবে বারো হাজার বারো হাজার এক পাল্লাটা আর পনেরো হাজার হচ্ছে দু পাল্লাটা হ্যাঁ ওইগুলোর সাতে আপনি কি ড্রেসিং টেবিল নেবেন না ডেসিং টেবিল আয়নাসহ নেবেন নাকি হুম হুম ওগুলো হবে আর ওগুলো ছাড়া হলে আপনি আরও তিন তিন হাজার করে কম হবে তিন থেকে চার হাজার টাকা কম পড়বে

ওই পনেরো হাজার